বাংলা হচ্ছে পশ্চিমবঙ্গের মাতৃভাষা বা তাই পশ্চিমবঙ্গের রাজ্য শিক্ষাব্যবস্থা বাংলা ভাষা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে এখানকার মানুষ প্রাথমিক জীবনের শিক্ষা অর্জন করে বাংলা ভাষাতেই এছাড়াও আমাদের যে ইউনি বিদ্যালয় মহাবিদ্যালয় রয়েছে সেখানেও বাংলা ভাষাতেই শিক্ষা প্রদান করা হয় এবং বাংলা ভাষা অত্যন্ত গুরুত্ব পায় এ রাজ্যে তাই আমাদের এই রাজ্যে শিক্ষা ব্যবস্থায় বাংলা ভাষার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ